আমি পুরনো নিয়ম অনুযায়ী কলম দিয়ে কাগজে লিখতেই পছন্দ করি কারণ এতে আমার মনে হয় খুব ভালো লাগে আর নিজের একটা যে অনুভব সেটাকে আমি প্রকাশ করতে পারি আর ল্যাপটপ বা কম্পিউটারে লিখতে টাইপ বা টাইপ করতে আমার খুব বিরক্ত বোধ হয় কারণ অতখন ধরে টাইপ করা আবার একটা করে মোছা ওগুলো খুব বিরক্ত লাগে আমি যখন লিখি হাতে করে লিখতে পছন্দ করি বেশি তো বাংলায় লিখি তো বাংলা হাতের লেখাটা বেশি সুবিধা হয় যে কোনো জিনিস আরও ঝটপট করে পেন কলম নিয়ে লিখতে পারি ল্যাপটপে লেখা টাইপ করার জন্য আমাকে ল্যাপটপ বের করতে হয় খুলতে হয় অন করতে হয় তারপরে আবার সেখান থেকে ওয়ার্ডে গিয়ে লিখতে হয় সেটা অনেকটা সময়ও নষ্ট হয় আর সাম্প্রতিক বছরগুলিতে লেখার পরিবর্তন অনেক হয়েছে কারণ মানুষ হাতে লিখতে এখন পছন্দ করছে না এখন এমনকি খাতা পেনও অনেক কমে গেছে বেশি পরিমাণে ল্যাপটপ কম্পিউটার টাইপরাইটার মোবাইল হওয়ার জন্য তারা টাইপ করে সব জিনিস দিতে পছন্দ করে তারা মনে করে এটা বেশি সুবিধা কিন্তু আমার মনে হয় যে আগে যেরকম হাতের লেখা ছিল তাতে অভ্যেসটা ভালো ছিল এবং মানুষ সব জিনিস লিখে লিখে মুখস্থও করতে পারত এখন অত পড়ার জন্য মুখস্থ করে না আর লে সেইভাবে লেখে না তাই এখন সাম্প্রতিককালে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে